পরিবার বলতে আমরা তিন ভাই এক বোন আর বাবা মা আমাদের খুব অভাবের সংসার গেছে ছোটর থেকে কষ্টকে একদম সামনাসামনি দেখেছি নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থা তার মধ্যে বেড়ে ওঠা বাবা মা কষ্ট করে আমাদের মানুষ করেছেন বাবা মার অবদান মানে কোনও মতেই অস্বীকার করার নয় এবং বেড়ে ওঠার পেছনে সকলের বাবা মায়ের অবদান অবশ্যই থাকবে কিন্তু এত অভাব অনটনের মধ্যে আমরা যে বেড়ে উঠেছি সে বলার মতো নয় বাবা লেবারি করত পড়াশুনা জানত না লেবারি দিনমজুর করে সংসার চালাত কোনও সময় গেছে এরকম আমাদের সংসারে বাবা মা হয়তো না খেয়ে আমাদেরকে খাবার যেটুকু পেরেছে দিয়েছে দিয়ে ইস্কুলে পাঠিয়েছে এইভাবে দেখতাম বাড়ি এসে দেখতাম যে বাবা মা হয়তো সেরকম খায়নি কিন্তু বলেছে আমাদের খাওয়া হয়ে গেছে তা এই যে এত অভাব অনটনের মধ্যে বেড়ে উঠেছি সে বলার মতো নয় ভাষায় প্রকাশ করার মতো নয় তারপর আস্তে আস্তে যখন আমরা বড় হই আমার যখন পনেরো ষোলো বছর বয়স হয় তখন আমরা দুই ভাই মিলে আমরা পাড়ার ওই মজুরি লেবারি এই সব কাজ কর্ম করে সংসার চালিয়েছি যতটুকু পেরেছি সাহায্য করেছি এবং তাতে আমাদের পড়াশুনোর খরচটাও আমরা নিজেরাই জোগানোর চেষ্টা করেছি আস্তে আস্তে স্কুল কলেজ এইভাবে করে মোটামুটি পড়াশোনাটা কোনও রকমে কাটিয়েছি তারপরে আস্তে আস্তে একটু একটা কাজের সন্ধানে ঢুকে গেলাম কাজ বাজ করে অত তো তারপরে বড় হয়ে গেলাম বিয়ে থাও হল এবার আমার ওয়াইফ যে সেও ঘরে আসলেন তাকে নিয়ে আমরা খুব হ্যাপি এবং আমাদের একটা ছোট্ট পরিবারের মধ্যে সুখী পরিবার হয়ে গেছে এখন কোনও মানে আমাদের মানে এখন সেই অভাব অনটন যে ছিলোতা সেইটাকে এখন ভাবলে আমাদের যে এত মানে কষ্ট অনুভব হয় যে কী সংসার আমরা কাটিয়েছি কী দিন আমরা দেখেছি তো ভগবানের আশীর্বাদে এখন আমাদের মোটামুটি খুব সচ্ছলভাবেই দিন যাপন হচ্ছে কোনও সেরকম কষ্ট বা অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে না তবে যে অভাব আমরা চোখে দেখেছি তো সে কথা আমাদের ভোলার নয় আর আমাদের বন্ধু বন্ধু বলতে আমরা স্কুল আমাদের ছোট একদম ছোট বয়স থেকে ক্লাস ওয়ান থেকে যখন পড়াশোনা করি সেই সময় শৈশবের সেই বন্ধু তারপরে বন্ধুদের এক একেকটা পার্ট হচ্ছে গিয়ে ইস্কুল লাইফে একটা বন্ধু পেয়েছি পরে আবার যখন কলেজ লাইফে গেলাম তখন আরকটা বন্ধু নূতন নতুনত্ব বন্ধু পেলাম আবার যখন আমদের কলেজ লাইফ শেষ হল আমরা যখন কাজের সূত্রে কর্মসূত্রে চলে আসলাম বাইরে সেখানে কাজের ক্ষেত্রেও আবার নতুন বন্ধু হল তো বন্ধুদের অবদানও কিছুটা আমার সংসারের মধ্যে কিছুটা আছে কিন্তু আমরা এই যে শৈশবে সেই ছোটবেলার বন্ধু তাদেরকে এখনও ভুলতে পারিনি তাদের সঙ্গে আমাদের এখনও সম্পর্ক আছে যেমন আমার একটা বন্ধু আছে মিন্টু সে আজও আমাকে ফোন করে আজও আমাদের সঙ্গে খোঁজখবর নেওয়া হয় হয়তো কর্মসূত্রে বা বাইরে চলে এসেছি ঠিক আছে কিন্তু আমরা যে সেই ছোটবেলার বন্ধু যে ভুলে যাব সেই জিনিসটা নেই সেও ফোন করে আমরাও ফোন করি যোগাযোগ এখনও পর্যন্ত আমদের মধ্যে রয়েছে এবং কর্মক্ষেত্রে বন্ধুরা বন্ধুদের পেয়েছি সেখানেও বন্ধুদের সঙ্গে খুব সম্পর্ক ভালো একদম আবার স্কুল লাইফের বন্ধুরাও ছিল সেগুলোও খুব ভালো সম্পর্ক তাদের সঙ্গে আমাদের এখনও অটুট আছে তবে মোটামুটি আমরা আমাদের বন্ধু নিয়ে বা আমাদের পরিবার নিয়ে আমরা খুব এখন হ্যাপি